আমি খেলাধুলার খবর এবং ইভেন্টগুলির আপ টু ডেট থাকেন বলতে হ্যাঁ অবশ্যই আমি সব খেলাতেই উপস্থিত থাকি এবং আমার খেলাধুলা অনুসরণ করতে প্রচার প্রচার করা আমার কাজ খেলাধুলা আমার খুব ভালো লাগে যেমন ক্রিকেট বলুন ফুটবল বলুন তো এইসব খেলা কখন কোন টাইমে হবে তো এই সব খেলা আমি আর কি পছন্দ করি এবং সবসময়ই আর কি ইয়ে থাকি যে হ্যাঁ খেলাটি হবে আমাকে সতর্ক থাকতে হবে খেলাটি ভালো করেই খেলতে হবে জিততে হবে এরকম একটা আর কি খেলাধুলার প্রতি আমার একটা অন্য রকমই আলাদাই একটা ইয়ে আছে ইমোশনাল আছে তো ক্রিকেট হচ্ছে আমার সবথেকে ফেভারিট আর কি খেলা তো আমি ছোট থেকেই খেলে আসছি এখনও খেলছি তো আমার এই খেলাধুলো আমি অখো এখনও অনুসরণ করি বা প্রচারও করি